পূর্ব বর্ধমান জেলার প্রধান জাতিগত গোষ্ঠীগুলি হচ্ছে ডোম ডোম মুচি বাগদী ছুতো জেলে সাঁওতাল মুসলিম ইত্যাদি এই জাতিগুলি একসাথে বসবাস করে এমন নয় যে যেখানে ঘোষবাড়ি বা ব্রাহ্মণ বাড়ি সেখানে অন্যান্য জাতিরা বসবাস করছে না একই সাথে তারা বসবাস করে এবং যখন ব্রাহ্মণদের কোনো পুজো থাকে তখন মুসলিমদেরকে তারা নিমন্ত্রন করে এবং যখন মুসলিমদের কোনো তাদের ঈদ বা কোনো পার্বণ থাকে তখন তারা হিন্দুদেরকে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত করে এমন নয় যে সেখানে সেই অনুষ্ঠানটা হয় এবং আদার্স কোনো জাতিরা সেই জায়গায় যায় না বা তাদের যেতে বারণ সেরকম কিছু হয় না তারা প্রত্যেকে প্রত্যেকটি জাতিতেই একই সংস্থায় বসবাস করার ফলে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকে